পশু পালনের মাধ্যমে কৃষিকাজে সহায়তা পাওয়া যায়

খাদ্যও পাওয়া যায়

পশুপালন কৃষি ও খাদ্য নিরাপত্তায় অবদান রাখতে পারে কিছু কিছু সম্প্রদায়গুলিতে গরুর মাংস ভক্ষণ করে এছাড়া বিভিন্ন স সম্প্রদায়ের মানুষ ছাগল বা অন্যান্য পশুর মাংস ভক্ষণ করে পশুর দুধ হয়ে থাকে পশু বিক্রি করে অর্থ পেয়ে থাকে পশুর থেকে জ্বালানি পায় যেমন গরুর গোবর শুকিয়ে ঘুঁটে করা হয় এবং গ্রামের মানুষরা এই ঘুঁটে দিয়ে রান্না করে রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করে এবং পশুপালন করে সেই পশুর বাচ্চা বিক্রি করে অন্য মানুষেরা বাচ্চা পোষার জন্য কিনে নেয় সুতরাং পশুপালন কৃষিকার্যে যেমন সাহায্য করে খাদ্য নিরাপত্তায়েও অবদান রাখে প্রচুর অর্থ পাওয়া যায় এখান থেকে সেই অর্থে মানুষের জীবন মানে সংসার ভালোই চলে এই এলাকায় অনেক সংখ্যক লোক পশুপালনের সঙ্গে জড়িয়ে আছে মানে জড়িত হ্যাঁ আমি চাই এটি আরও ভালো মানের হোক সরকার দ্বারা পশুদের চিকিৎসক ব্যবস্থা করা দরকার যে মানুষরা পশুপালনের উপর নির্ভর করে সংংসার চালায় তাদের দিকে দৃষ্টিপাত করা উচিত তারা যাতে ভালোভাবে কোনো অসুবিধা ছাড়াই পশুর চিকিৎসা পায় বা পশুপালনে কোনো বাধা না পায় তা দেখা উচিত তো এইভাবেই এটি আরও ভালো হোক আমি চাই